উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে পার্থক্য হল উত্তর ভারতে রাজ্যগুলি হল হিমাচল প্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় আর উত্তর ভারতের বৃহত্তম রাজ্য হল দিল্লি হ্যাঁ ভাষা এর ভাষা হচ্ছে হিন্দি ইংরেজি উর্দু আর এখানে খাদ্য হচ্ছে আলু আর এখানে পোশাক হচ্ছে লেহেঙ্গা ধুরা তারপর ইত্যাদি আর এখানে রাজনীতির দিক থেকে হচ্ছে সিপিএম আর বিজেপি আর দক্ষিণ ভারতের রাজ্যগুলির নাম হচ্ছে তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ ইত্যাদি আর এখানের ভাষা হচ্ছে আর এখানের পোশাক হচ্ছে ধুতি লুঙ্গি গামছা ইত্যাদি আর এখানের রাজনীতি হচ্ছে টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি